হ্যাঁ কে চিত্ত বন্ধু হ্যাঁ হ্যাঁ তোকে আবার চিনতে পারবো না একসাথে আমরা কলেজ যাচ্ছি স্কুল থেকে

হ্যাঁ তালে বল ওদিককার খবর বল সব কলেজের হ্যাঁ তো এক্সাম হয়েছিলো ভাই হ্যাঁ এক্সাম ভালো হয়েছিলো হ্যাঁ তো আমি তো ওটা নিয়েই কথা মানে ওটা ওটা নিয়ে তোর সঙ্গে আমার কথা ছিলো হ্যাঁ তো ডিগ্রির কোর্সটা নিয়ে কিনা একটু আলোচনা করার ছিলো তোর সাথে আমার তুই কি তুই কি মালদা কলেজে ভর্তি হয়ে গেছিস আরে হ্যাঁ রে আমার বলছি সেই একটু ফ্যামিলির চাপের জন্য হচ্ছে না তো শোন না তো যেটা বলছিলাম কলেজে এটা তো আমি এই কোর্সটা থেকে অন্য হ্যাঁ পাস কোর্সে বি এ করার জন্য কী করতে হবে আর কোনো কোর্স আছে বা কিছু